আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার মা বাবা নদীতে যেত পিন বাগদা ধরার জন্য ছাতা ধরার জন্য নৌকা নিয়ে তারা নদীতে যেত আমি দেখতাম সঙ্গে থাকতাম আমিও যেতাম দেখতাম মা বাবা কীভাবে বাগদা ধরছে নৌকার সামনে জাল বড়ো পাটা জাল থাকে ওই জালটা বেঁধে দিতো দিয়ে বাবা মা মাস ধরতো সেই পিন বাগদাগুলো ধরতো সেগুলো বেছে পরিষ্কার করে নিয়ে নিতো নিয়ে তারপরে এসে সেগুলি বিক্রি করা হতো ছোটোবেলা থেকে টুকটাক দেখেছি মা বাবার সঙ্গে থেকেছি থেকে থেকে থেকে থেকে শিখেছি যেমন মাস মাঝে সাথে মাছ ধরতো ছিপ দিয়ে মাছ ধরতো পুকুরে বড়শি দিয়ে ছিপে একটা লম্বা সুতো দিয়ে তার মাথায় বড়শি থাকতো করানো তাতে আটা কিংবা কেঁচো এ এগুলো তো কিংবা ছোটো ছোটো মাছ চারা মাছ দিয়ে মা ধরতে যেত মা মার সঙ্গে থাকতাম দেখতাম আমিও মাঝে সাজে ধরতাম ছোটো থেকেই এগুলো দেখেছি দেখে শেখেছি মাঝে সাজে আমিও মাছ ধরার চেষ্টা করতাম মাঝে সাঝে এবং সেই সেই মাস থেকে পুকুরে খালে হোক বিলে হোক যেখানে যেখানেও সেখানে বড়শিটা নিয়ে যেতাম গিয়ে সেখানে এ আটা দিয়ে ছোটো ছোটো করে আটা বড়শিতে ফুটিয়ে ছিপটা নিয়ে বসে থাকলে মাছ ধরতো কেমন ধরতেও ভালো লাগে বেশ আনন্দও হয় মাছ যখন ধরে টক টক করে ভালোও লাগে বড়োদের কাছ থেকে বড়োদের কাছ থেকে এগুলোই শিখেছি যেমন মাছ ধরার বিভিন্ন কৌশল মায়ের মা বাবার সঙ্গে ছোটোবেলা থেকে গিয়েছি মা বাবা যেত মা বাবার সঙ্গে যেতাম নদীতে নৌকায় কিংবা মা ছিপে মায়ের সঙ্গে সঙ্গে যেতাম দেখতাম বাবা বাবা জাল বা জাল নিয়ে যেত পুকুরে জাল বাড়িত তখনও যেতাম দেখতাম